কাজে গিয়ে আমার কঠিন পরিস্থিতি বলতে হচ্ছে আমার কাজ পার্লারে যাই আমি পার্লারে যখন কাজ শিখছিলাম কাজ তো আমি সেরকম কিছু করি না কাজ শিখতেই যাচ্ছিলাম কাজ শিখতে যাওয়ার সময় যদি আমার কোনও রকম কোনও ভুল হয়ে যেত আমি খুব ভয় পেতাম সেই জায়গাটা আমার নিজেকে সামলাতে খুব মুশকিল হতো তাও নিজেকে নিজের নিজেকে নিজের কনফিডেন্স বাড়াতাম যে না আমি ঠিক পেরিয়ে যাব এই জাগাটা একটু কষ্ট হচ্ছে কিন্তু ঠিক পেরে উঠবো এইভাবে নিজেকে কঠিন পরিস্থিতিটা সামলাতাম কিন্তু পরিস্থিতি ঠিক সামলে নিতাম এবং আমার ওই কা কাজের জায়গা আয় কোনও রকম ভুল থাকলে সেই ভুলটাকে কীভাবে আমি সামলাবো এটাকে মনের বল বাড়াতাম যে আমি কী করে সামলাবো এইটা করলে হয়তো আমি এটা থেকে এগিয়ে যেতে পারবো কোনও রকম যদি আমার ভুল হতো সেই ভুলের জায়গাটায় আমি ঠিক করার জন্য একটা কাজকে একবার না হলে সেই জায়গাটায় দুবার করতাম দুবার না হলে তিনবার করতাম কিন্তু ঠিক করার চেষ্টা করতাম সেটাকে ঠিক করেই ছাড়তাম যেরকম হচ্ছে আমার কাজের মধ্যে আমি যেরকম আমার হেয়ার কাটিং প্রথম শিখিয়েছিলো পারতাম না খুব ভয় করতো মানুষের যদি চুল নষ্ট হয়ে যায় সেই চুল মানুষের হচ্ছে খুব শৌখিন জিনিস খুব শকের জিনিস একটু মানুষের চুল যদি নষ্ট হয়ে যায় যার নষ্ট হবে তারও তারও কথা শুনতে হবে অথচ আমি কাজটা ঠিক শিখতে পারলাম না এটা মনটা কেমন হতো তাই ভয় ভয় করে করতাম কিন্তু ঠিক জায়গাটায় প্রথমত হালকা ভুল হলেও সে ঠিক করে আমি ঠিক বেরিয়ে আসতাম যেরকম হচ্ছে তারপরে আই ভুরু করা বিউটিশিয়ানের কাজের মধ্যে এইগুলোই পড়ে যেমন আই ভুরু করা আই ভুরু করতাম যখন আমার খুব টেনশান হতো যে ভুরু যদি কোনও রকম ভুল হয়ে যায় কিন্তু চেষ্টা করে ঠিকঠাকই পার কর